হ্যাঁ হ্যালো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই হ্যাঁ দা দারো আমাদের তো ওই ওই ওই দিনটার অপেক্ষাতেই থাকি সারা বছর হ্যাঁ অবশ্যই যাবো এবারে হলদিয়াতে হয়েছে ও না কোথায় হবে সেটা শুনিনি তা হয়তো নতুন বছরের জন্য তো আমাদের একটা পিকনিক প্রত্যেক বছরই হয় আর ওইটা তো আমরা চুটিয়ে মজা করি অবশ্যই যাবো তো এখনও কী এমনি দিন টিন ধার্য করা হয়েছে না এখনও ওসব কিচু হয়নি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছেন খুব ভালো নতুন খ মানে খুব মানে একটা মজার খবর পেলাম আনন্দ করার হ্যাঁ আর এমনিতে তো দিনটা ঠিক হয়ে গেলে তারপরের বারে আমরা প্রস্তুতি নেবো হুম কী কী করা হবে না হবে কী রকম কী আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই আমাদের মজা হবে ওইটা আর বলছি শাড়ি পরেই যাবেন তো নাকি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই ও শাড়িই ঠিক আছে আর ওই ইয়ে হয়েছে কী বলতে গেলাম আর এই বছর ঠান্ডাটাও কম আছে খুব একটা ইয়ে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠি হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে অফিসে গিয়ে আলোচনা হবে আমার একটু মানে হ্যাঁ কাজ আছে রাখি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখুন হুম